আমাদের জাতীয় খেলা কাবাডি তবুও আমরা সাধারণত ক্রিকেট খেলার প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকি কারণ ক্রিকেটটাই আমাদের সবারই পছন্দ ছোটবেলা থেকেই আমরা ওই কাঠের ব্যাট থেকে ব্যাট নিয়ে খেলা যে শুরু করি সেটা ওই টিভির পর্দা পর্যন্ত গিয়ে পৌঁচেছে কারণ এখনকার গ্রামের ছেলেরাও ওই টিভিতে বিভিন্ন জাতীয় দলে সুযোগ পাচ্ছে আর সেইখানে খেলার সুবাদে তারা তাদের গ্রামের কিছু ছেলেকে নতুন করে তৈরি করতে পারছে যার ফলে আজকে সৌরভ গাঙ্গুলীর মতো শচীন তেন্ডুলকর বিরাট কোহলির মতো খেলোয়াড়ও গ্রাম থেকে তৈরি হচ্ছে তারাও পরবর্তীকালে হয়তো শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলী বা বিরাট কোহলী হয়ে উঠবে আজকে আমরা নতুন করে টি টোয়েন্টি খেলার থেকে আমাদের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যে সমস্ত গরীব দরিদ্র মানুষ আছে যারা ফুচকা বিক্রি করেন যারা সাইকেল ভ্যান চালিয়ে মানুষ করেছেন তাদের ছেলেমেয়েদেরকে তারাও আজকে বড় ক্রিকেটার হয়ে রূপান্তরিত হয়েছে আজকে ঈশান কিষাণ থেকে শুরু করে বিভিন্ন খুব গরীব ছেলেমেয়েরা আজকে আমাদের বাংলার ক্রিকেট দলে স্থান পেয়েছে যার ফলে আমাদের জাতীয় খেলার সাথে সাথে ক্রিকেট ফুটবল কাবাডি দাবা এইসমস্ত খেলার প্রতিও মানুষ অনেক আকৃষ্ট হচ্ছে